আমার জীবনে সব থেকে চ্যালেঞ্জিং পেন্টিং ছিল অযোধ্যা পাহাড়ের সুন্দর ছবি আঁকা অযোধ্যা পাহাড়ের মুগ্ধকর পরিবেশ কে আমি ঠিক মত তুলে ধরতে পারিনি এবং এর ফলে আমার বিভিন্ন ছবিতে ভুল ত্রুটি দেখা যায় পরবর্তীকালে সেটি থেকে আমি বিভিন্ন জিনিস শিখে নিই যেমন কীভাবে আমি রঙের ব্যবহার করতে পারব কীভাবে ছোট ছোট সুক্ষ্ম জিনিসকে আমি নজরে আনতে পারব এবং পরবর্তী ক্ষেত্রে যখনই আমি আবার অযোধ্যা পাহাড়ের ছবি আঁকি আমি সেটা খুব ভালোভাবে আঁকি এবং খুব ভালোভাবে দেখি সেটাকে